আমি স্নেহার স্কুল থেকে বলছিলাম আপনি স্নেহার বাবা বলছেন হ্যাঁ স্নেহা আজকের অসুস্থ হয়ে পড়েছে ও বমি করছিল প্রচন্ড পরিমাণে তা আমরা ওকে মেডিকেল রুমে রেখে দিয়েছি ও কি সকালে কিছু খেয়ে আসে নি হ্যাঁ তো আপনি ওকে নিয়ে যান কারণ ও প্রচন্ড পরিমাণ অসুস্থ বোধ করছে ঠিক আছে ও ক্লাসও করতে পারে নি আমরা একটুখানি সময় নিয়ে দেখলাম যে দেখি ঠিক হয় না কি কিন্তু অনেক বমি করছে ওই তো ওদের স্কুল হচ্ছে সাতটা দশে আটটা থেকেই দেখছি যে ও বলছে যে ম্যাম আমার মাথা ঘুরছে আমি ছিলাম তখন ক্লাসে তো আমি বললাম যে হালকা করে মাথায় জল নাও যে হতে পারে যে গরমের কারণে হচ্ছে তারপর তখন ঠিক ছিল তারপর আমার ক্লাস থেকে বেরিয়ে আসার পর পরের ম্যাম যখন গিয়েছিলেন তিনি বললেন যে ক্লাসে বমি করে দিয়েছে তারপর ওকে আবার ওয়াশরুমে নিয়ে গিয়ে বমি করানো হয়েছে ও বলছে মাথা ঘুরছে পেটে লাগছে এখন ওকে মেডিক্যাল রুমে রাখা হয়েছে হ্যাঁ তো কি উলটো পালটা খাওয়ানো হয়েছিল না কি হ্যাঁ একটু ভালো করে ডাক্তার দেখাবেন যেহেতু আগেও এরকম হয়েছে এটা পরবর্তীকালে বাড়াবাড়ি হতে পারে শুনতে পারছেন হ্যাঁ তো আপনি আসতে পারলে নিয়ে যান বা আপনার ওয়াইফকে মানে স্নেহার মাকে পাঠিয়ে দিন এসে নিয়ে যেতে ঠিক আছে আমি অফিস রুমে থাকব অফিস রুমে দেখা করে যেতে বলবেন ঠিক আছে হুম